পোলট্রীর যত্ন নিতে গেলে প্রথমে পর্যাপ্ত পরিমাণ পোলট্রীর বাচ্চা কেনা দরকার তারপরে তাকে রাখার জন্য একটা সুরক্ষিত ঘরের দরকার যেখানে তারা সুরক্ষিত থাকবে সেখানে নিয়মিত করে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবার কিছু জল এগুলো দেওয়া দরকার পোলট্রীর চাষে বেশী অংশ দরকার পোলট্রীকে সবসময় যত গরমে রাখবে তত পোলট্রির সুবিধা হবে বা পোলট্রী বেঁচে থাকবে তার জন্য পর্যাপ্ত পরিমাণে গরম উষ্ণ যেখানে পাবে সেখানে রাখা দরকার পোলট্রী পোলট্রীর নিয়মিত খাবার জল তো অবশ্যই দিতে হবে সে মুরগিও চাষ করতে গেলে সেম করতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার যত্ন নেওয়া তার পালন করা দেখভাল করা সেখানে আশেপাশে কোনো নোংরা জিনিসপত্র রাখলে হবে না তাদের নিয়মিত খাবার জল সময় মতো দেখভাল সময় মতো ট্রিটমেন্ট পোলট্রীর সময় মতো ট্রিটমেন্ট করা দরকার যেমন কোনো পোলট্রী অসুস্থ হলে তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো দরকার পর্যাপ্ত পরিমাণ ওষুধ তাদের জন্য রাখতে হবে তার পাশাপাশি পোলট্রীর চাষের জন্য মেন যেটা দরকার সুরক্ষিত খড় যেখানে সেই পোলট্রিগুলো ভালোভাবে থাকতে পারবে তারা সময় মতো ঘুরতে পারবে বড়ো জায়গা দরকার হলরুম চারি সাইডে বেড়া দিতে হবে ফাঁকা রাখতে হবে যখন শীতকাল পড়ে তখন বেশি পোলট্রীর অসুবিধা হয় যেমন ঠান্ডা পোলট্রীরা সহ্য করতে পারে না ঠান্ডা পোলট্রী পোলট্রীরা মরে যেতে পারে যার জন্যে ঠান্ডার সময় পোলট্রী চাষ খুবই কম হয় যদি করতে হয় তো পর্যাপ্ত পরিমাণ চারিদিকে ঘেরা দিয়ে আটকে যেন যেখানে হাওয়া না আসে ঠান্ডা কোনো অনুভূতি না আসে জন্য তাদেরকে উষ্ণ রাখার চেষ্টা করতে হয় যার জন্য পোলট্রী বেঁচে যায় আর সেগুলো না করা হলে তোমার পোলট্রী বাঁচতে পারে না তেমনিই মুরগীরও সেম কিন্তু মুরগিরও ঠান্ডা হ্যান ত্যান মানে না মুরগী বাড়ি ঘরোয়াভাবে পালন করে যেরকম সবাই সময় মতো খাবার জল ছেড়ে দেওয়া ধান দেওয়া বিভিন্ন রকম খাবার দেওয়া এগুলো করলে পোলট্রীর মতো মুরগী অতটা মরে না মুরগীর অতটা গরম জায়গায় রাখতে হয় না তাদেরকে যে কোনো জায়গায় রাখলে কোনো অসুবিধা হয় না আশা করি মুরগির থেকে পোলট্রীর থেকে মুরগীই ভালো কিন্তু পোলট্রীটা বেশি অংশ লোক চাষ করে পোলট্রী চাষে ফায়দা বেশি তোমার পোলট্রী একটা পোলট্রী মানুষ হতে গেলে বড় জোর দু থেকে তিন মাস টাইম নেয় আর একটা মুরগী মানুষ হতে গেলে প্রায় ঠিক ঠাক মতো বড়ো বড়ো হতে গেলে তাদের ছ মাস সাত মাস আট মাসও লেগে যায় তারপরে তারা বড়ো হয় আর পোলট্রীর ইনজেকশান করলে তো খুব তাড়াতাড়ি বড়ো হয় তো ঘরোয়া হবে যদি কেউ করে তো আমার মতে বলে ইনজেকশান করে পোলট্রী চাষ করা উচিত না কেননা সেটা তো মানুষই ব্যবহার করবে এবার যত তুমি ইনজেকশান করবে পোলট্রীতে তত মানুষেরই ক্ষতি হবে সে নিজে হোক বা অপর হোক কেন সেই জিনিসটা নিজেরাও তো খায় না যারা এই চাষ করুক না কেন বা আমি করি না কেন তার জন্য পোলট্রীকে আমি আশা করি যে ইনজেকশান না করে বড়ো করাই ভালো তাদেরকে সময় মতো খাবার জল ট্রিটমেন্ট করে করার পরেই পোলট্রীকে যত্ন নেওয়াই উচিত কেন অতিরিক্তভাবে পর্যাপ্ত পরিমাণের যদি তুমি তাদের ও উপরে ওষুধ প্রয়োগ করো তো ঠিক আছে তার থেকে বেশি দেখা যাচ্ছে তুমি কম মাসে ফল নেবে এরকম করতে গেলে সেই পোলট্রীটা তো এমনিই বড়ো হবে কিন্তু সেটা খেলে না মানুষের পক্ষে সেটা ক্ষতিকার আর এরকম ক্ষতিকর জিনিস না করাই ভালো যেটা খেলে মানুষের অসুবিধা হবে মানুষের ক্ষতি হবে এটা না করাই ভালো আরঁ পোলট্রী চাষ যত করবে তত ভালো পোলট্রি চাষ খারাপ বলবো না পোলট্রি চাষ খুব ভালো জিনিস কিন্তু তাদেরকে সময় মতো দেখভাল করাটা মেন কেননা তাদের অতিরিক্ত খাওয়ার দরকার হয় টাইমলি টাইমলি দেখা দরকার হয় তাদের যত্ন নেওয়া দরকার হয় তাদের গরম লাগলে তাদের গরম লাগলে ফ্যানের ব্যবস্থা করতে হয় পোলট্রী বেশ অস্য গরম লাগে অতিরিক্ত গরমে আবার পোলট্রী সহ্য করতে পারে না অতিরিক্ত ঠান্ডায় আবার পোলট্রী সহ্য করতে পারি না মানে ওরা নাতিশীতোষ্ণ মতো মানে নর্মাল যখন ওয়েদার থাকে তখনই একমাত্র পোলট্রী সুস্থভাবে বাঁচে না পোলট্রি মরে না পোলট্রী অসুস্থ হয় না পোলট্রী কোনো ক্ষতি হয় তার জন্যে ওদেরকে সেরকম দেখভাল করতে হয় আর অতিরিক্ত দেখভাল করতে হয় একটা পোলট্রী চাষ করতে গেলে মানে পোলট্রী চাষের ফায়দা বেশি কিন্তু খাটনিটাও তার ডবল যতটাই ফায়দা তার থেকে খাটনিটা তার ডবল ত সেই টাইমটা যারা দিতে পারবে তারা ফায়দা পারবে আর যারা দিতে পারবে না তারা পারবে না পোলট্রী চাষ খুবই একটা ভালো জিনিস তবে টাইমলি যারা পোলট্রী চাষ করে না কেন তাদেরকে একটাই কথা বলা হয় তোমরা একশো কেন হাজার কেন পাঁচশো কেন বা দুটো কেন চারটে কেন যতই পোলট্রী দেবো না কেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা যতটাই কিনবে পর্যাপ্ত পরিমাণ জায়গায় টাইমলি খাওয়া দাওয়া টাইমলি তাদেরকে দেখভাল করা টাইমলি তাদেরকে যত্ন আব্বান করা তাদের ওষুধপত্র খাওয়ানো কিন্তু কম দশ ভাগে দুভাগ কম ওষুধপত্র ইউজ করবে আশা করি এতে মানুষের পক্ষে উপকার আর মানুষের খুব ভালো হয় যা যাতে মানুষের উপকার পাবে সেই জিনিসটাই করাই ভালো অতিরিক্ত কীটনাশক হ্যান ত্যান জিনিস তাদের ও উপর না দেওয়াই ভালো অতিরিক্ত ইন্জেকশান না করাই ভালো কেননা তারা সময়ের মত সময়ের ওপরে যখন ভিত্তি করে বড়ো হবে সেটাই আমার পক্ষে ভালো আমি এটাই মনে করি আর পোলট্রী চাষ পোলট্রী চাষ করাটা মুখের কথা না পোলট্রী চাষ করাটা খুব খানির জিনিস সবাই যারাই যারাই চাষ করো না কেন আপনারা সবাই দেখে শুনে ভেবে চিনতে তারপরেই করবেন এইটুকু আমার যা পোলট্রী মধ্যে অভিজ্ঞতা রয়েছে এইটুকুই অভিজ্ঞতা রয়েছে এর থেকে বেশি কিছু নেই